আমাদের এই রাজ্যের আমারই অন্যতম জায়গা যেখানে আমার ভীষণ ভালো লাগে বহুবার গিয়েছি শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য শুধু নয় অন্য একটা ভালো লাগা থেকেই তা হচ্ছে ডুয়ার্স পাহাড় নদী জঙ্গল এই মিলিয়েই ডুয়ার্স আমি দুটো ভাগে ডুয়ার্সে যখনই যাই বিভিন্ন জায়গাগুলোকে একটা ভাগ করে নিই মনে করুন তিন দিন চার দিন এভাবে যাবো তিন দিন এদিক প্রপার থাকবো তিন দিন এদিকে থাকবো যখনই যাই সেভাবেই আমি ডুয়ার্সে যাই এবং আমার মনে হয় ডুয়ার্স এমন একটা জায়গা যেখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ই যাওয়া যায় কারণ তার রূপ পাল্টায় প্রকৃতির রূপ পাল্টায় রূপ রং রস গন্ধ বর্ণ মিলিয়ে ডুয়ার্স প্রত্যেক সিজনেই এক অনন্য প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য হিসাবে আমার সামনে বারে বারে দেখা দেয়